হ্যাঁ আমি এমন এক একটি বই পড়েছি যা সত্যিই আমাকে বুদ্ধিগতভাবে চ্যালেঞ্জ করেছে সেই বইগুলি হলো গোপাল ভাঁড়ের গল্প বই তেনালী রামনের গল্প বই নাসিরুদ্দিনের গল্প বই নাসির উদ্দিনের ছোটো ছোটো গল্পগুলি আমাকে বেশ চ্যালেঞ্জ করেছে যা আমি আমার বন্ধু বা পরিবারের সাথে আলোচনা করে থাকি যেমন কখনো আমি যদি বৃষ্টিতে ভিজে বাড়ি আসি তখন মা আমাকে বলে ভিজে বাড়িতে আসলি কেন আমি বলি বৃষ্টি ভগবানের দান তাই তাকে মাথায় পেতে নিয়েছি আর যদি বাবা বৃষ্টিতে ভষে বাড়িতে আসে আমি বলি ভগবানের দান তুমি পাড়িয়ে পাড়িয়ে এসেছ কেন তখন আমি একটি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হই তারপর গল্পগুলি সম্বন্ধে বাড়িতে জানাই তারা গল্পটা শুনে খুব হাসেন